স্যার আমি আমাদের স্থানীয় এলাকা থেকে বলছি যে আমাদের এই স্থানীয় এলাকাতে অনেক পা যুবক যুবতী আছে বেকার যারা এখনও পর্যন্ত কোনও চাগরি বা কোনও কাজের সন্ধানে পাচ্ছে না এবং আমি নিজে একজন নার্সিং পাস করে বসে আছি আমিও কোনও কাজের সন্ধান পাচ্ছি না তাই যদি ই আপনি যদি একটু তাদের হয়ে যদি কোনও চাকরির ফর্ম ছাড়েন বা হচ্ছে কোনও কাজের ব্যবস্থা করে দিতে পারেন এক্সামের জন্য তাহালে খুবই উপকার হয় এবং ওই ব্যা বেকার মানুষগুলো অনেক সংসার বেঁচে যাবে তাই সবার হয়ে আমি আমনার কাছে এই অনুরোধটা রাখছি